আমি শারীরিকভাবে ফিট থাকার জন্য আমি মাঝে মাঝেই দৌড়তে যাই সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত দৌড়তে যাই এই দৌড়নোর বিশেষ জায়গা বলতে আমাদের এখানে একটা মাঠ আছে গঙ্গা দেবীর মাঠ সেখানে আমি প্রতিনিয়ত দৌড়তে যাই তাছাড়া আমি কিছু বছর আগে আমি দৌড়তে যেতাম ক্যানিংয়ের বৈতরণী ঘাটের পাশে সেখানে একটি বড়ো মাঠ আছে সেখান আমি দৌড়তে যেতাম কিন্তু বর্তমানে আমি এখানে আমাদের বাড়ির পাশেই গঙ্গা দেবীর মাঠের ওখানেই আমি দৌড়াতে যাই আমার দৌড়ানো না আমি একা কখনই দৌড়ই নি ধরুন সময় আমার সব সময়ই এক জন এক জন সঙ্গী থাকে আমার তার মধ্যে অন্যতম সঙ্গী হলো আমার একটা বন্ধু বিপ্লব সেও আমার সাথে প্রতিনিয়ত দৌড়য় আর আমরাও গল্পের ছলে সব সময় এক জায়গায় এক সঙ্গে চল বলা করি আমরা এক্সারসাইজ করি দৌড়ই আমাদের খুব ভালো লাগে তাছাড়া হ্যাঁ কিছু কিছু আমাদের ছো আমার ছোটো ভাইরা আছে তারাও মাঝে মাঝে আমাদের সঙ্গে যোগ দেয় আমরা ভোরবেলা কিংবা বিকালবেলা বিভিন্ন জায়গায় দৌড়তে যাই আর তাদেরকে ইন্সপায়ার করি যাতে করে তারা সব সময় দৌড়য় ফিট থাকে এবং এটাতে এটা আমাদের সবারই করা দরকার বিশেষ করে সব মানুষ জন যারা স্টুডেন্ট আছে সবারই দৌড়ানো প্রয়োজন